ভারতীয় পরিবহন ব্যবস্থা মোটামুটি ভালো খুব ভালো তা বলবো না মোটামুটি ভালো এখানকার লোকেরা সাধারণত ট্রেন বাস প্লেন ট্যাক্সি এসবগুলোতে ঘুরে বেড়ায় কিছু কিছু জায়গা আছে এমন অবস্থা খারাপ রাস্তাঘাটের যে পথে সহজেই যাওয়া যায় সে পথ সহজ হয় না যেমন রাস্তা খারাপ বা একটা ও মানে একদিক দিয়েই গাড়ি যায় অন্য দিক দিয়ে গাড়ি পাসিং করতে অসুবিধা হয় সেখানটায় যেতে মানুষের অনেক অসুবিধা হয় এবং কিছু কিছু জায়গা আছে যেখানে নদীর রাস্তা আছে নদীর রাস্তাগুলো যেতেও মানুষের খুব অসুবিধা পড়তে হয় সেখানে যাতে ব্রিজ হয় সেটা দেখা উচিত বা সেদিকটা উন্নত করা উচিত এবং মানুষকে যে দিকগুলো মানে ভ্রমণের ক্ষেত্রে বা বেড়ানোর ক্ষেত্রে মানুষের যে বিপদের আশঙ্কাগুলো আসে সেগুলো হলো রাস্তা খারাপ থাকার কারণে বা গাড়ি ঘোড়া ব্যবস্থার কারণে অনেক সময় মানুষ অনেক অসুবিধাতে পড়ে যায় রাত হয়ে গেলে তারা বাড়িতে ফিরবে কীভাবে এই যোগাযোগ ব্যবস্থাটা অনেকের কাছে থাকে না কারণ মানে কিছু এমন এমন জায়গা আছে যেখানটায় খুব সহজে যাওয়া যায় না যেতে গেলে অনেকটা মানে অনেকটা রাস্তা অতিক্রম করতে হয় বাড়ি ফিরতে পারে না সেইসব দিকগুলো যদি আমাদের উন্নত করার দিকে ভাবনা থাকে তো উন্নত করা উচিত